আমার স্কুলের টেক্সট বুকটি আমার অত্যন্ত প্রিয় এই টেক্সট বুকটি এতটাই রংবেরঙের এবং আকর্ষণীয় যেটি প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে প্রবলভাবে আকর্ষণ করে এবং এই টেক্সট বুকটি আমাদের যথযথ মূল্যায়ণ করতে সক্ষম এছাড়াও টেক্সট বুকটির মধ্যে যা কিছু পাঠ্য বিষয় রয়েছে সেগুলির প্রত্যেকটি আমাদের খুবই প্রিয়